আমি যে কুর্তিটি কিনেছিলাম সেটি দেখতে খুব সুন্দর ছিল এবং সেই কুর্তিটি পড়েছিলাম আমার খুব ভালো লেগেছিলো পড়ে আমাকে দেখতেও ভালো লাগছিলো বাইরে যখন বেড়িয়েছিলাম তখন আমার খুব পড়ে আরামও লাগছিলো কারণ কুর্তিটা পাতলা ছিল